কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে ক্রীড়া ক্ষেত্রে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে যে যে শাস্তি বা যে যে আইন অনুসারে যে যে মানে কর্তব্য যে যে নিয়মকানুন সেগুলি যদি না মানে তাতে তার খেলা থেকে তাকে ডিসমিস বা বহিষ্কার করা উচিত এটা এক্তিয়ার অনুযায়ী সেখানের আম্পেয়ার বা খেলার যে হেড থাকে সে যা শাস্তি দেবে সেই শাস্তি তার গ্রহণ করা উচিত বা আমার মনে হয় যে ওই শাস্তি কেউ না মানলে সেই শাস্তিই প্রদান করা উচিত